যে বইটি পড়ে আমি একইসঙ্গে পুলকিত হয়েছিলাম এবং বইটি পড়তে গিয়ে আমার চোখের জলও আমি আটকাতে পারিনি সেটি হল চার্লি চ্যাপলিনের আত্মজীবনী পৃথিবী বিখ্যাত এই মানুষটি যিনি সারা জীবন মানুষকে হাসিয়েছেন তার জীবনের যে প্রথম পর্ব তার বাল্যকাল এবং কৈশোর সেটি এতো দুঃখ জর্জরিত এতোটাই কষ্ট কর এবং সেটি পড়তে গেলে আমার মনে হয় যে কোনো সংবেদনশীল মানুষ তার চোখের জল সামলাতে পারবেন না কখনো এমনও হয়েছে কোনো বেকারির সামনে উচ্ছিষ্ট পরে থাকা রুটির টুকরো খেয়ে তিনি রাত্রি তা কাটিয়েছেন সেই মানুষ ওই জায়গায় পৌঁছেছিলেন আমি মনে করি যে পৃথিবীর মধ্যে এমন চমৎকার বই খুব কম আছে চার্লি চ্যাপলিনের আত্মজীবনী বইটির ইংরেজি নাম মাই অটোবায়োগ্রাফি